আমি লোকেদের কাছে যেভাবে ছবি প্রদর্শন করি সেটা হলো প্রথমেই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার এমন অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে আমি আমার ছবি ভাইরাল করে থাকি যেমন ধরুন ফেসবুক আমি যদি হালকা কোথাও ঘুরতে যাই বা যদি একটা কোনো ছবি নিই ছবি সেখানে তুলি তো ছবিটা নিয়ে এসে সেটাকে আমি একটু এডিট করি যাতে আমাকে আরও একটু দেখতে সুন্দর লাগে তো আমি সেটা এডিট করার পর সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে পোস্ট করি ফেসবুক ছাড়াও আমি ইন্সটাতেও থাকি ইন্সটাতেও আমি পোস্ট করি এরকমভাবে পোস্ট করতে করতে আমি অনেকটা মানুষের কাছে চেনা জানা হয়ে যাই কিন্তু এটা কিন্তু সবার জন্য আমি করি না আমি নিজের জন্য আমার নিজের এটা ভালো লাগে আমি কিন্তু সেই জন্য করি আর এইটা থেকে আমার অভিজ্ঞতা এমন হয়েছে যে অনেকে আমার ছবিতে লাইক করেছে কমেন্ট করেছে যে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে বিশেষ করে আমার যে বন্ধুগুলো হয় তারা কিন্তু খুব বেশি আমাকে সাপোর্ট করে যে তুই এরকম ভালো ভালো ছবি তো তুলতে ছাড়তে পারিস আমার খুব একটা ভালো লাগে নি যে আমি ছবি তুলে ছাড়ি সবাই আমাকে দেখুক কিন্তু আমার আবার মাঝে মধ্যে মনে হয় হ্যাঁ আমি তো দেখাতে পারি নিজেকে একটু সবার সামনে তো আনতেই পারি তো তখন আমি কোনো ছবি তুলে পোস্ট করি ছবি যে তুলেই সঙ্গে সঙ্গে পোস্ট করি এরকম নয় ছবিটাকে কিন্তু একটু এডিট করতে হয় এডিট করলে সেটা কিন্তু খুব ভালো লাগে তো এইভাবে আমি ছবি পোস্ট করি এবার আমার এমনও হয়েছে যে আমার একটা ইউটিউব চ্যানেল ছিলো সেই চ্যানেলেও আমি আগে ভিডিও টিডিও করতাম সেখানেও আমি কিছুটা ভাইরাল হয়েছিলাম তো আমি আমার ছবি প্রদর্শন এইভাবেই করে থাকি